আমার প্রিয় গেমগুলি হচ্ছে আমার সবচেয়ে প্রছন্দ হচ্ছে কাবাডি খেলা এটা আমার খুব ভালো লাগে দুদিকে সারিবদ্ধভাবে মেয়েরা দাঁড়াবে এটাতে ভাগ করে নেয়া হবে ওই দলে বারোজন এই দলে বারোজন খুব ভালো হবে কাবাডি খেলা হাডুডুডুডু করে ডাক নিয়ে যাওয়া হবে একজনকে বউ বসানো হবে এক এক টিম থেকে সে হাবাডি কাবাডি খেলাতে হাডুডু করে যে ডাক নিয়ে যে মোর করা হবে সেটা খেলতে আমার খুব ভালো লাগে দিয়ে বউ চুরি করে নিয়ে আসা হবে ওই খেলাটা তো আমার খুব প্রিয় খেলা এইটা খেলতেছিছি ছোটোবেলায় অনেক বড়ো হয়েও মনে হয় যে এখনও আমি যেন খেলি ওই কাবাডি খেলাটা আমি খুব ভালোভাবে পছন্দ করি খোখো খেলাটাও ভালো লাগে খুব খারাপ লাগে না কিন্তু সবাই তো আর খোখো খেলে না তো তবে কাবাডি খেলাটা খুব ভালো লাগে তবে আমি মাঝে মাঝে ক্রিকেটে খেলতেও খুব ভালোবাসি ক্রিকেট খেলি বলতে ব্যাট বল তিনটে উইকেট দিয়ে খেলতে খুব ভালোই লাগে তিনজন চারজন হলেই কিন্তু খেলা যায় আমাদের উঠোনে ভালোই লাগে তিনটে উইকেট দিয়ে ব্যাট ধরে বল ধরে বল করতে খুব ভালো লাগে ক্যাচ হলে খুব আনন্দ পায় এই খেলাগুলো তো আমার খুব ভালো লাগে ক্রিকেটটা তো বিশেষ করে আর কাবাডি এই দুটো আমার খুব প্রিয় খেলা আর ফুটবল ফুটবলও খেলা হয়েছে খুব কম কিন্তু ফুটবল খেলতেও খুব ভালো লাগে দুদলে সারিবদ্ধ হয়ে আগে ভাগ করে নেওয়া হলো দিয়ে দুদিকে মাজে একটা চিক টেনে এপাশ ওপাশ করে বল মেরে খুব ভালো লাগে খেলতে কারণ এই খেলাগুলো খুব ভালো লাগে খুব পছন্দের খেলা আমাদের এখানের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট কাবাডি ফুটবল এগুলো তো আছেই তার সাথে সাথে খোখো খেলাটাও আছে এই খেলাগুলো আমার তো খুব ভালোই লাগে প্রিয় গেম আমার এগুলো এগুলো আমি ছো বড়ো হয়েছি তাই মনে হচ্ছে যেন এখনও খেলি তবে এখনও কিছু কিছু খেলি